আমার কাছে যে জিনিসটি রয়েছে সেটি এখন হল মোবাইল ফোন মোবাইল ফোনের যেমন কিছু সুবিধে রয়েছে সেরকম নেতিবাচকও অনেক ব্যাপার রয়েছে যেগুলির মধ্যে অন্যতম হলো এটি প্রচুর পরিমাণে মানসিক ক্ষতি করে মানুষের এছাড়া এর মাধ্যমে আমাদের অনেক কিছু জরুরি তথ্য অন্যান্য মানুষেরা খুব সহজেই ধোকা দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারে এছাড়াও আমরা যদি টাকা আদানপ্রদানের ক্ষেত্রে মোবাইল ব্যবহার করি সেইক্ষেত্রে আমরা যদি কোনো ভুল নাম্বার দিই বা অন্যান্য কোনো যদি ভুল ভুল নাম্বার বা ব্যাঙ্ক একাউন্টের তথ্য দিয়ে দিই তাহলে সেই টাকা অন্য ব্যক্তির কাছে সহজেই চলে যায় এবং সেই টাকা আমরা আর অনেক ক্ষেত্রে ঘুরেও পেতে না পারি এছাড়া আমাদের অনেকরকম জরুরি জিনিসপত্র এছাড়া আমাদের মোবাইল ব্যবহারের জন্য পড়াশুনা যুবসমাজের পড়াশুনার প্রচুর ক্ষতি হচ্ছে এছাড়া মানুষ এইখানকার যুগের যুবসমাজের প্রচুর পরিমাণে গেমিংয়ের প্রতি আসক্ত এর জন্য তাদের প্রচুর পরিমাণে চোখের ক্ষতি হয় এবং তারা খুব সহজেই চোখের রোগের সম্মুখীন হন